ইউ পি এস সি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি দেখি পারি কি না কী হয় বিভিন্ন সংবাদের মাধ্যমে শিক্ষার্থীরা সাহায্য করে আমাকে

গরিব মেধাবী ছাত্র

সাহায্য করে তাদের সাহায্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সেরকম প্ল্যান আছে দেখা যাক কী হয়